বাইক চালানোর জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গিয়ার কন্ট্রোল বা ক্লাচ কন্ট্রোল বাইক চালানোর সময় আমাদেরকে অবশ্যই জানতে হবে সঠিক সময় গিয়ার পালটানোর পদ্ধতি বা কখন ক্লাচ ধরবো কখন ক্লাচ ছাড়বো সেই বিষয়টা যদি সঠিক সময় সঠিক জিনিসটা না করতে পারি থে আমরা তখন বাইক দুর্ঘটনার সুযোগ অনেকটাই বেড়ে যায় এবং এই দুর্ঘটনার প্রবণতা বেড়ে যাওয়ার কারণে আমাদের প্রাণ সংশয় হতে পারে সেই জন্য আমাদেরকে এটি সর্বদাই লক্ষ্য রাখতে হয় তাছাড়া বাইক চালানোর জন্য বিভিন্ন সরঞ্জাম আমাদেরকে সঙ্গে নিতে হয় যেমন নিজেদের সাবধানতার জন্য নিজেদের শরীরে সেফটির জন্য আমাদেরকে হাতে গ্লাভস পরতে হয় জ্যাকেট পরতে হয় শ্যুস পরতে হয় বেল্ট পরতে হয় আর সবথেকে বড়ো ব্যাপার যেটি আমাদের নিজেদের সেফটির জন্য হেলমেট তো অবশ্যই লাগাতেই হয় হেলমেট ছাড়া বাইক চালানো একদমই উচিত নয় বলে আমি মনে করে থাকি এবং এই জিনিসগুলি সর্বদাই আমার সঙ্গে থাকে আমি রাস্তায় বাইক চালানোর সময় বিভিন্ন যান্ত্রিক সমস্যার সম্মুখীন বহুবার হতে হয়েছে এ সমস্যাগুলির সমাধান আমি অনেকবারই করেছি কখনও কখনও বাইক চালাতে চালাতে গাড়ির দেখা যায় যে গাড়ির তেল শেষ হয়ে গিয়েছে তখন কোনো অন্য বাইকওয়ালার কাছ থেকে তেল সাহায্য নিয়ে আমি গাড়িটি নিয়ে এসেছি কখনও কখনও ট্রিপে গিয়ে ব্যর্থ হতেই হয়েছে আমাদেরকে কখন একবার আমি একটি জঙ্গলের মাঝ রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন একটি শেয়াল হঠাৎ করে আমার বাইকের চাকার মধ্যে চলে আসে এবং শেয়ালটি চাকার মধ্যে ঢুকে যাওয়ার কারণে আমি পড়ে যাই এবং আমার বাইকটি না ভেঙ্গে গিয়েছিলো এবং আমারও হাতে পায়ে প্রচণ্ড আঘাত লেগেছিলো কিন্তু নিজের সেফটির ব্যবস্থার থাকার কারণে জ্যাকেট হেলমেট গ্লাভস থাকার কারণে অতোটাও আঘাত আমার লাগে নি আমার প্রাণ সংশয় থেকে অনেকটাই বেঁচে গিয়েছিলাম এই ব্যর্থতার অভিজ্ঞতা আমি সারা জীবন মনে থাকবো রাখবো কেননা শুধুমাত্র একটি শেয়াল হঠাৎ করে চলে আসার কারণে আমার জীবন প্রায় যেতে যেতে চল থেমে গিয়েছে এই ঘটনাটি এই কারণেই আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাক